আজকাল সবথেকে বেশি ব্যবহৃত অ্যাপ হল ফেসবুক মানুষ ফেসবুক ছাড়া এক পাও চলতে পারে না সবকিছুর জন্য ফেসবুক চাই সবকিছু বলার জন্যও ফেসবুক চাই এখন মানুষের হাতে একটা স্মার্টফোন আর তাতে একটা ইন্টারনেট কানেকশান থাকা মানেই সে এখন বিশ্বজয় করে ফেলেছে বিশ্বজয় মানে ফেসবুক হ্যাঁ ঠিকই ফেসবুক তাকে সারা বিশ্বের সাথে যোগাযোগ করিয়ে দেয় স্মার্টফোনের কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে সুবিধাগুলি হল স্মার্টফোন থাকাতে আমাদের জীবন অনেক উন্নত হয়ে গেছে আমরা ঘরে বসেই জিনিসপত্র আনিয়ে নিতে পারি অথবা এই স্মার্টফোনের ব্যবহারে অনেক মহিলা পুরুষ ব্যবসা করে নিজের পায়ের তলের মাটি শক্ত করেছে এবং আরো অনেক সুবিধা আছে আজকে যদি আমরা এত উন্নত হয়েছি তাহলে শুধুমাত্র এই ইন্টারনেটের জন্য এবং স্মার্টফোনের জন্য কিন্তু ওই যে বলে সুবিধা থাকলেই অসুবিধা থাকবে অসুবিধাগুলিও আছে যেমন আজকালকার বাচ্চারা এত বেশি মোবাইল এবং ইন্টারনেটের আসক্ত হয়ে গেছে যে তাদের চোখের সমস্যা তো হচ্ছেই সাথে সাথে পড়াশোনাতেও অনেক ক্ষতি হচ্ছে মানুষ যেমন ভালো জিনিসগুলো সার্চ করে পেয়ে যাচ্ছে সেরকম গুগুলে খারাপ জিনিসগুলোও সার্চ করে পেয়ে যাচ্ছে তাই সবকিছুর ভালো খারাপ তো থাকবেই